হ্যালো হ্যাঁ আমি পৃথ্বিজীৎ দাস বলছিলাম ঠিক আছে মানিকতলা থেকে বলছিলাম তো এটা কি সান লাইফ কেয়ার ও তো আমার একটা এনকয়ারির জন্য ফোন করছিলাম আমার একটা এ বি নেগেটিভ গ্রুপের ব্লাড লাগবে তো আপনাদের ওখানে কি ব্লাডটা অ্যাভেলেবেল আছে তো এটা এনকোয়ারি করার জন্য ফোন করছিলাম আসলে আমার একটা পেশেন্টের খুব সিরিয়াস কন্ডিশান তো সেই কারণের জন্যই ওটা জানার জন্য তো যদি কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করেন যে ওটা আপনাদের ওখানে অ্যাভেলেবেল আছে কি নেই না আমার কাছে তো সেরকমভাবে কোনো কার্ড নাই তো কাউ উইদাউট কার্ড কি এটা কোনোভাবেই পসিবেল না হ্যাঁ যে কোনো নেই যে কোনো হ্যাঁ বলছি যে কোনো নেগেটিভ হলেই হবে নাকি শুধু এ বি নেগেটিভ ন হতে হবে আচ্ছা বলছি ও নেগেটিভ আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো তাহলে ও নেগেটিভে কি হবে যদি একটু কনফার্ম করেন আচ্ছা বলছি তো ডোনারটাকে কখন নিয়ে যেতে হবে সকালের দিকে আচ্ছা তাহলে আমি সকালে একবারে ডোনার নিয়ে যাবো আর তাহলে তখনই একবারে তাহলে ক্রস ম্যাচ করে ব্লাডটা পেয়ে যাবো তো আচ্ছা আচ্ছা আর টাকা পয়সা ওটা কী কী রকম কী লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আমি তাহলে কালকে সকালবেলা আসছি আর একটু তাহলে কালকে যতো তাড়াতাড়ি সম্ভব একটু ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ